প্রথম কথা আমার যোগ ব্যায়াম খুবই ভাল লাগে আর আমি সবাইকে এটাই বলব যে সবাইকে যোগ ব্যায়াম করা উচিত কারণ এখন আমাদের এই গত কয়েক বছর আগেই করোনা নামে একটা মহামারী রোগ এসেছিল যার ফলে মানুষ নিজেদের শরীরকে এতটা ক্ষতি করে ফেলেছে ঘরে বসে বসে যে আর কিছু বলার নেই তাই এই যোগ ব্যায়াম বা প্রাণায়াম সেগুলো করলে কী হবে যে মানুষ তার নিজেদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে ঠিকঠাক সঞ্চালন করতে পারবে যার ফলে মানুষ আরো দীর্ঘ আয়ু হবে এবং এই রাস্তাঘাটে চলাফেরা ঠিকঠাক ভাবে থাকা হ্যাঁ এগুলো মানুষ নিজেকে সঠিক ভাবে ভালো রাখতে পারবে যোগ ব্যায়াম করলে আমাদের যে মনের যে রোগ বা মনে কোনও কষ্ট মাথায় কোনও স্ট্রেস এগুলো যথেষ্ট পরিমাণে দূর হয় তাই যোগ ব্যায়াম করে নিজেকে সুস্থ রাখুন এবং যোগ ব্যায়াম করলে কী হবে না নিজেদের মনকে শান্ত পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম হয় সেই ধরনের যোগ ব্যায়াম করলে মানুষ নিজেকে স্বাস্থ্যবান রাখতে পারবে